আমার প্রিয় গেমিং মেমোরি সেরকম কিছুই ছিলো না গেমিং মেমোরি বলতে এ অনেক আগে যখন লকডাউন ছিলো আমরা সতেরো আঠেরো সালে তখন ফি ফায়ারে প্রচুর অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম আমি তো তখন অ্যাডিক্টেড হয়ে পড়ার ফলেই আমি যে এই যে ক্রিকেট ক্রিকেট ফুটবল এসব দিকে নেশা অনেক কমে গেছিলো তখন মোবাইল গেমিংয়ের প্রতি নেশা অনেক স্বাভাবিকভাবেই বেড়ে গেছে তো যখন মোবাইল গেমিংয়ের ওপরে নেশা বেড়ে যায় এই অ্যাকচি তখন সবাই মিলে বন্ধুরা মিলে সবাই ওটাই খেলতাম বাড়িতে বসে থাকা ফাঁকে না খেলতে যাওয়া বাইরে এটাই মেমোরি সবারি একসাতে খেলতাম এটাই মেমোরি হয়ে রয়ে গেছে এই গেমিং মেমোরি ফ্রি ফায়ারে তারপর ফ্রি ফায়ার পাবজি ব্যাটেল গ্রাউন্ড বিভিন্ন গেম আমরা একসাথে সবাই মিলে খেলতাম সকাল থেকেই মোটামোটি এটাই গেমিং মেমোরি সবাই একসাথে জড়ো হতাম কাজের ফা পর এটার খেলতাম এটাই গেমিং মেমোরি